আমাদের কাছাকাছি মুকুটমণিপুরে একটি ড্যাম আছে আমরা সেখানে বেড়াতে গেছিলাম দেখেছিলাম অনেক জায়গা থেকে অনেক লোক বিভিন্ন ধরনের লোক আসে সেইখানে অনেক কিছু দোকান বসে হরিণ অনেক হরিণ দেখতে পাওয়া যায় সেইখানে ইয়া করে কিছু কর য বোটে করে কত লোক ঘুরতে যায় অনেক পাহাড় আছে সেই পাহাড়ে অনেক লোক পিকনিক করতে আসে অনেক বিভিন্ন ধরনের দোকান আছে কাঠের পুতুল পাওয়া যায় তা বাদে ড্যামে বা কত কপাট আছে অনেক জল আছে সেই জ জলের ধারে আমরা দেখলাম বন্যার সময় আরও ঘুরতে গেলে দেখতে পাওয়া যায়কে এই সময় যদি আমরা যাই ত দেখতে পাওয়া যায় পোচুর পরিমাণে জল পার্ক আছে সেইখানে অনেক মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায় মনোরম